হ্যাঁ কে আচ্ছা হ্যাঁ ম্যাম বলুন কি হয়েছে আচ্ছা কবে হচ্ছে আচ্ছা কোথায় যাবেন পিকনিকে আচ্ছা তা হুম হুম সে তো অবশ্যই বাচ্চাদের জন্য ঠিকই আছে জায়গাটা আর বলছি আর কোন কোন ক্লাসের ছেলেরা যাচ্ছে আচ্ছা কিসে করে যাবেন আচ্ছা তা আর কত করে পড়ছে চাঁদা আর কি আচ্ছা ওটা শুধু স্টুডেন্টদের জন্য তাই তো আর যদি গার্জেন যায় আটশো আচ্ছা আর খাওয়াদাওয়া কী কী থাকবে আর যারা মাংস খাবে না ধরুন আচ্ছা আর ধরুন সবাই তো ধরুন মানে নন ভেজটা তো খায়না না সবাই ধরুন কয়জন ভেজ খায় তাদের আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখছি বাড়িতে একটু আলোচনা করি কারণ আমার একার ওপর তো কিছু তো নেই রাহুলের মা যা বলবে হুম তা কবে বললেন যেন ডেটটা সামনের মাসের আঠাশ তারিখ আচ্ছা ঠিক আছে তা আর টাকাটা তাহলে কবে জমা দিতে হবে যদি যাই আচ্ছা দশ তারিখের মধ্যে ঠিক আছে আর বলছি গার্জেন ছাড়া যদি এক্সট্রা যদি কেউ যেতে চায় তাদেরকে নিয়ে যাওয়া যাবে আচ্ছা তা ওদেরটাও আটশো টাকা করেই পেমেন্ট হবে তাই তো আচ্ছা স্টুডেন্টদের জন্য পাঁচশো আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি বাড়িতে তাহলে জেনে একটু আলোচনা করি দিয়ে আপনাকে জানাচ্ছি হুম হুম হুম আর ও পড়াশোনা কেমন করছে ম্যাম হুম হুম অবশ্যই হুম আর আপনারা একটু দেখবেন স্কুলে একটুখানি হোমওয়ার্ক দেবেন বেশি করে বেশি করে হোমওয়ার্ক দেবেন বাড়িতে একদম পড়তে বসে না জানেন না না আপনার আপনারা একটু বেশি করে হোমওয়ার্ক দেবেন যাতে ও বাড়িতে করে কাজগুলো

ঠিক আছে ম্যাম রাখছি হ্যাঁ